আমার সবচেয়ে প্রিয় রেসিপি হলো খিচুড়ি কারণ এই খিচুড়িটি আমি খুব পছন্দ করি এই খিচুড়িটি বানাতে গেলেও খুব অল্প সময় লাগে তাছাড়া খিচুড়ির মধ্যে দেয়া হয় চাল ডাল নানান রকমের সবজি ডিম সব কিছুই খিচুড়িতে দেয়া যায় একসঙ্গে সব কিছু দিয়ে মিক্স করে এটি বানানো যায় এটি বানাতে অল্প সময় লাগে আর বাচ্চাদের শরীরের পক্ষে কি বড়দের শরীরের পক্ষেও খুবই উপকারিতা এই খাবারটি খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যকর বলে আমি মনে করি তাই আমি এই রেসিপিটি খুবই পছন্দ করি